আঁকার প্রতিযোগিতা বলতে ছোটোবেলা একটা আঁকার জন্য এক শহর থেকে একটু দূরে ওখানে গিয়ে আমাদের আঁকার প্রতিযোগিতাটি হয়েছিলো তো ওখানে গিয়ে দেখলাম আঁকার যেসব পার্টিসিপেন্টরা আসছে নিজেদের স্পেশাল কার কার বা গাড়িতে করে তো ওদের দেখেই খুব নার্ভাস ফিল হচ্ছিলো যাতে যেন ওরা ওরা হয়তো অনেক ভালো ভালো আঁকে যার জন্য এত স্পেশাল এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ওদের আসতে হচ্ছে আসছে ওরা আর আমাদের আর্থিক অবস্থায় অতটাও ভালো ছিলো না যে এত স্পেশাল গাড়িতে করে আমরা আমরা যাবো পৌঁছাবো আমাদের তার জন্য এ এই সাধারণ মানুষের মতোই সাধারণ গাড়িতে করেই যেতে হয়েছিলো তো ও তো প্রতিযোগিতা সম্পূর্ণ ও হলে দেখা যায় যে যে ওদের থেকে যারা আর্থিক অবস্থা সম্পূর্ণ তাদের থেকেও অনেক অনেক আমার বন্ধু হছিলো ফার্স্ট আর আমি আমি হচ্ছিলাম সেকেন্ড কারণ কারোর কারোর কারোর আ কারোর কাউকে দেখে ভয় পাওয়ার কিছু নেই নিজে পেটারটা দিয়ে আঁকলে নিজের নিজেরটা নিজের যোগ্যতা দিয়ে হলে নিজের ঠিক সম ঠিক সফল হওয়াটা সম্ভব কাউকে দেখে বিচার করাটা ঠিক নয় যে সে কত সুন্দর আঁকবে তার জন্য হয়তো এত এত ভালোভাবে এত সুন্দরভাবে ওরা এসেছে তার ওটা দেখে বিচার করাটা ঠিক নয় তো আঁকা সম্পূর্ণ হলে আঁকা আঁকার প্রতি আঁকার একটা ভীষণ ভালো একটা অভিজ্ঞতা ছিল যে ওই আঁকার ওই সেকেন্ড হওয়াটা সেকেন্ড হয়ে আমি এটাই বুঝলাম যে আঁকতে গেলে নিজের মন আর ধৈর্য আর শৌর্যের একটা খুবই ভূমিকা লাভ করে কারণ কোনো কিছু তাড়াহুড়ো বা ধৈর্য ধৈর্য না ধরে অধৈর্যভাবে কোনো কিছুই সম্ভব নয় তেমন আঁকার ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা কিছু একটা কিছু আঁকতে গেলে বা সেটাকে সেটাকে ভালোভাবে সৌন্দর্য করার জন্য অনেক সময়ের প্রয়োজন এবং আঁকাটাকে খুবই ভালোবাসা দরকার আঁকার প্রতি একটা আলাদা টান অনুভব করি আমি কারণ আঁকা আঁকা আমার খুবই প্রিয় পড়াশুনার পাশাপাশি আঁকাটা আমার খুবই ভালোবাসি আঁকাটাও আমি খুবই ভালোবাসি কারণ কোনো কিছু কোনো কিছু দেখ দেখে সেটা নিয়ে সেটাকে নিজের নিজের মতো করে এঁকে এঁকে ছবি এঁকে তোলাটাই হলো আঁকার প্রতি খুবই একটা ভালোবাসা আমার কারণ আঁকতে গেলে আঁক আঁকার জন্য কোনো কিছু সুন্দর করে ছবির মতো করে সাজিয়ে তোলাটাও একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আঁকাটাও আমাদের আমাদের আমাদের জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো কিছু দেখা বা তার সম্বন্ধে খুব ভালো ধারণা করার জন্য আঁকাটাও আমাদের খুবই দরকার